লোকের বিয়েতে যেসব কনেকে যেসব উপহারগুলি দেওয়া হয় সেগুলির মধ্যে হলো ছেলের বাড়ি থেকে প্রথমত দু দিন আগে বিয়ে দু দিন আগে লগ্ন নিয়ে আসে এবং লগনের মধ্যে বিভিন্ন ধরনের জামা কাপড় থেকে শুরু করেই সমস্ত রকমারই জিনিসপত্র থাকে এবং কোনেকে বিয়েতে যে সমস্ত উপহারগুলি দেওয়া হয় সেগুলির মধ্যে হলো সেগুলির মধ্যে প্রথমত টাকা পয়সা দেওয়া হয় এবং সোনা দানা দেওয়া হয় তার বাড়ির সামর্থ্য অনুযায়ী যে যে যতটা সোনা মেয়েকে দিতে পারে সে সেরকম অনুযায়ী দেয় কেউ তিন ভরি কিংবা চার ভরি অথবা পাঁচ থেকে ছ ভরি সোনা সে তার মেয়েকে দিতে পারে এবং মেয়ের সংসার সাজানোর জন্য মেয়েকে খাট আলমারি ফ্রিজ টি ভি বাসনপত্র সমস্ত যাবতীয় ঘরে ঘর সাজানো যে সমস্ত জিনিসপত্র লাগে সে সমস্ত জিনিসপত্র একটি বাবা তার বিয়েকে বিয়েদের উপহার হিসেবে দিয়ে থাকে